আমার এমন একটি সময় যা আমার খুব মনে আছে বিয়ের পরে শ্বশুর বাড়িতে যেমন মেয়েরা অত্যাচারিত হয় আমিও ঠিক এরকম সমস্যার সম্মুখীন হয়ে পড়েছিলাম সেই অত্যাচার সহ্য করতে পারছিলাম না বাড়ির প্রত্যেকেই প্রায় আমার উপরে খুব খারাপ ব্যবহার করেছে অনেক দিন সহ্য করার পর যখন বাপের বাড়ি থেকে দেখলো যে একে রাখলে আর বাঁচানো যাবে না তখন বাবা আনতে এসেছিলো কিন্তু আমি বলেছিলাম বাবা আমি যাবো না আমি কষ্ট করে এখানেই থাকবো দেখি মানুষে কে কার কতো বড়ো ক্ষতি করতে পারে এই বিরাট সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছিলাম কারোর মতানুসারে নিই নি নিজে নিয়ে রয়েছিলাম আজ আমার ছেলে আমাকে ভালোবেসে আমার এই সিদ্ধান্তকে সফল করেছে